এখন পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের প্রবণতা উন্নয়ন খুবই ভালো এখন প্রথম তো প্রাথমিক স্তর তারপরে আপার স্তর তারপরে স্নাতক স্তর তো এখন কোভিড হয়ে যাওয়ার পর অনলাইনেরটা একটু চাহিদাটা বেশি বেড়েছে দূরশিক্ষা ব্যবস্থাটা অনেক ছেলেমেয়ে দূরে থাকে তারা এসে পড়াশুনা না করলে ওতে অনলাইনে পড়াশুনাটা করতে পারছে এখন এই উন্নত লক্ষ্য উন্নয়ন লক্ষ্য বলতে আই টি আই কলেজ বিটেক জি এন এম নার্সিং বিউটিশিয়ান অনেক রকমেরস কোর্স বেড়িয়েছে সেগুলো তারা বাড়িতে বসে অনলাইনেও ক্লাসটা করতে পারছে তো এখন যেটা ব্যাপার জি এন এম যে পরীক্ষাটা সেটা এখন জি এন এম নার্সিং যেটা সেটা আর্টসের ছেলেরাও এখন বসতে পারে এবং সেটা তারা ক্লাস করে সেটাতে অনলাইনে সেটাতে ক্লাস করতে পারে বাড়ি থেকে বসেও তোর বি সি বি বি এ সি এ বিটেক অনলাইনে এখন সবাই তারা পড়াশুনা করছে তো এখন মাধ্যমিক থেকেও মানুষ ছেলেরা আই টি আই পড়ছে তারপরে বি এ সায়েন্স পড়েও সে বি বি এ সায়েন্স পড়েও সে বি এস সি নার্সিং পরীক্ষায় বসছে তো অনলাইন ব্যাপারটি এসে খুব ভালোই হয়েছে খারাপ কিছু হয়নি কোভিডের পর থেকে তো অনলাইনের তো খুব বেড়েইছে তো অনলাইন করেও খুব অনেকের ভালোও হয়েছে যারা দূরে বাড়ি তারা না গিয়ে কলেজে না গিয়ে নিজের বাড়িতে বসেও সে অনলাইনে পড়তে পারছে ঠিক আছে